আমার প্রিয় বিষয়বস্তু হলো আমাকে ইতিহাস ইতিহাস জিনিসগুলো পড়তে বেশি ভালো লাগে ইতিহাস আর পরিবেশ আমি সারাদিন শুধুমাত্র একই ধরনের বই পড়লে ভালো লাগে না বিরক্তও লাগে বোরিং লাগে তবে বেশি বেশি ভালো লাগে ইতিহাস সাবজেক্ট ইতিহাস দিকগুলো পড়তে পরিবেশের দিকগুলো পড়তে আমি সব থেকে বাম্প্র বেশি বইটি পড়ছি ইতিহাস বইটি